আমরা সাধারণত পৌষ মাসে মাঠ থেকে ধান তুলি সেই ধান তুলে এনে আমরা পরে খামারে রাখি যেহেতু আমরা ধানকে লক্ষ্মী দেবী হিসেবে মেনে থাকি ওই জন্য পৌষ মাসের একটি নির্দিষ্ট দিনে আমরা ওই ধানগুলোকে পুজো করে থাকি এবং পুজো করার পরেই আমরা ধানগুলিকে ঘরের মধ্যে তুলতে পারি ওই দিনটিতে আমাদের সন্ধ্যেবেলা অনেক পিঠে হয়ে থাকে এবং এই পুজো পার্বণের মাধ্যমে আমরা পৌষ সংক্রান্তি এবং পৌষ পার্বণ হিসেবেও করে থাকি ধানগুলি যেহেতু আমরা লক্ষ্মী মানি ওই জন্য ধানগুলোকে পুজো করা হয় ওই নির্দিষ্ট দিনে পুজো করার মাধ্যমে ধানের মধ্যে থাকা সমস্ত কিছু আমরা গ্রহণ করে নিতে পারি এবং পরে সেটা আমরা ঘরে তুলে খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি পরে আমরা সেই ভাত হিসেবেও গ্রহণ করে থাকি যেহেতু ওই দিনটিতে পূজোর মাধ্যমে আমাদের বাড়িতে অনেক আত্মীয়স্বজন এসে থাকে এবং পিঠেও হয় ওই জন্য আমরা ওই দিনটিকে পৌষ পার্বণ হিসেবেও জেনে থাকি